বর্তমান সময়ে হাত ব্যাগ একটি অত্যন্ত নিত্য প্রয়োজনীয় পণ্য এখনকার সময়ে প্রত্যেক নর কিংবা নারী বা শিশু থেকে বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত যেখানেই যায় একটা করে হাত ব্যাগ নিয়ে যায় তারপর সেই হাত ব্যাগে যে কোনো জিনিস মোবাইল বা কোনো খাবার কোথাও থেকে বাড়ি ফেরার সময় যদি মনে হয় একটু কিছু সবজি মাছ অথবা মাংস কিনে নিয়ে হাত ব্যাগের মধ্যে করে নিয়ে চলে আসে কোনো কুটুম বাড়ি গেলে হাত ব্যাগের মধ্যে জামা কাপড় কসমেটিক্স আরও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায় তাছাড়াও হাত ব্যাগ অনেকে আবার হাত ব্যাগে কিছু বই খাতা নিয়ে টিউশানেও টিউশনিও পড়তে যায় হাত ব্যাগ প্রত্যেকে ব্যবহার করে এবং হাত ব্যাগ বিভিন্ন রকমের বিভিন্ন কাপড়ের বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের হাত ব্যাগ পাওয়া যায় যতদিন যায় তত নিত্য নতুন হাত ব্যাগ পাওয়া যায় সুন্দর সুন্দর রকমের